আঁকার বিষয়ে বলতে গেলে প্রথমেই মাথাতে চলে আসে যে রং বা পেনসিলের ছবি কিন্তু এমনও হয়েছে যে হয়তো পেন নিয়ে কিছু একটা করতে করতে এমন কিছু তৈরি করে ফেললাম যেটার ভিতরে হয়তো কিছু একটা অন্য কিছু একটা তৈরি হয়ে গিয়েছে সে ক্ষেত্রে যেমন শুধুমাত্র রং বা পেনসিল ছেড়েও নিজের ইচ্ছে মতো কিছু একটা কালি দিয়েও আমরা কিছু এমন কিছু তৈরি করতে পারি যা তাৎপর্য বা গভীর অর্থকে ঘিরেও বিষয়টিকে আমরা চোখে দেখতে পারি বা ভালো করে বিভিন্ন রকমভাবে বিষয়টিকে ঘিরে নিয়েও আমরা এমন কিছু তৈরি করতে তৈরি করে ফেলতে পারি যেটার সাথে আমরা জীবনের অনেক কিছু কে কাগজের মাধ্যমে তুলে ধরা যেতে পারে